ম্যাডাম আমি আমি একটা খোঁজ নিতে এসেছিলাম আর কি আপনার আপ আপনার দোকানে কি কিরকম রেঞ্জের মানে কম রেঞ্জের কি ফোন আছে

পাঁচ হাজারে কেমন কম্পানির ফোন আছে হুম হুম আর আট দশের মধ্যে কি হবে

না না না আর আর উপরে যাওয়ার দরকার নাই কারণ আমার পকেটে ক্রাইসিস চলছে একটু মানে পয়সার ক্রাইসিস চলছে বলে ওই দশের মধ্যেই আমি বাজেটটা রাখতে চাইছি এবং মোবাইল গুলো কেমন হবে কি রকম ধরনের হ্যাঁ হ্যাঁ আন্ড্রয়েডই নোবো

আর আপনার একটা ব্যাগ হ্যাঁ আমি কীপ্যাডও ব্যবহার করেছি তার সাথে অ্যান্ড্রয়েডও ব্যবহার করেছি অ্যান্ড্রয়েড রেডমি ব্যবহার করেছিলাম হুম সাত হাজার টাকার মধ্যে রেডমি কত বেশ ঠিক ঠাক মনে পড়ছে না তবে রেডমি আমি ব্যবহার করেছিলাম তবে ওইটা এক বছরের মধ্যে খারাপ হয়ে গিয়েছিল আর কি

হুম আর ব্যাটারির কোয়ালিটি কেমন আর মোবাইলটার চার্জ সার্ভিস কেমন আছে আর ক্যামেরা কোয়ালিটিটা ভালো তো আর ম্যাডাম ক জিবি র্যাম আছে এটা বলতে পারবেন একটু ও তিন চৌষট্টি না আর চার চৌষট্টিটা কতয় আসবে ও ঠিক আছে এখন নায় তিন চৌষট্টিটাই নেবো আপনার দোকানে আছে তো মোবাইলটা

হুম হুম আচ্ছা ওয়ারেন্টি কত দিন আছে না ওয়ারেন্টি ফোয়ারেন্টি নেই

ওইটা কি ব্যাটারির না মোবাইলের ওয়ারেন্টি আর ব্যাটারি বা ডিসপ্লের ওয়ারেন্টি নেই ও আচ্ছা ঠিক আছে ওইটাই প্যাক করুন দশেরটা হ্যাঁ কিছু অ্যাডভানস লাগবে আমি দিয়ে যাবো আমার একটু কাজ আছে একটু ব্যাঙ্কে যাবো আর কি ঠিক আছে আমি হাজার হাজার হাজার পাঁচেক অ্যাডভানস করে যাচ্ছি আপনি ফোনটা রেডি করুন আমি যাচ্ছি হ্যাঁ ঠিক আছে হুম